দুই দুই দু হাজার চার একুশ পাঁচ দু হাজার চোদ্দো এক সাত দু হাজার সাত ছাব্বিশ এক দু হাজার বাইশ পনেরো আট দু হাজার আঠেরো